হ্যাঁ হ্যাঁ এটা বইয়ের দোকান

হ্যাঁ নাইনের বই আছে নাইনের বই বাংলা বই ওই সব বই আছে সব বই আছে ওই দেড়শো টাকার আছে দুশো টাকার আছে পঞ্চাশ টাকার আছে হ্যাঁ আছে

হ্যাঁ হ্যাঁ বিক্রি হবে কেনা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম বই আছে হ্যাঁ বই বই বই আছে এই সকাল দশটায় আসবে